আমি আমার বন্ধুর বাগান দেখে অনুপ্রাণিত হয়েছিলাম সেই অনুপ্রাণিত হওয়ার পর আমি বাড়িতে এসে নিজে বাগান তৈরি করার উদ্যোগ নিই প্রথমে মাটিকে ভালো করে কুপিয়ে নিয়ে সেখানে বিভিন্ন সিজনের যে ফুল গাছ হয় সেই ফুল গাছগুলো রোপণ করেছিলাম তাতে প্রচুর পরিমাণে ফুল হয়েছিল শীতকালে ডালিয়া চন্দ্রমল্লিকা ইনকা এই সমস্ত ফুল হয়েছিল এবং পরবর্তীকালে সেখানে ফলের গাছ লাগিয়েছি সেই ফলতে আম জাম কাঁঠাল লিচু কলা এই ফলের গাছগুলো আমি লাগানোর পর সেগুলোতে কিছু দিন পরে ফল হয় এবং সেই ফল বাড়িতে এনে আমরা সবাই মিলে খাওয়াদাওয়া করি সুমিষ্ট ফল ফলে আমার বাগানটি ফুল এবং ফলে ভরে যায় সেখানে পাখিরা এসে বাসা করতে থাকে এবং সেই পাখিদের কলতানে আমাদের বাড়ির চারপাশটি অনেক সুন্দর্য হয়ে ওঠে